আমি একজন মাঝ বয়সি মানুষ হিসাবে বলি ব্যক্তিত্বর জায়গা থেকে আমার যে বয়সে বেশি বা বয়োজ্যেষ্ঠ যে সমাজ এবং তরুণ সমাজের মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য এবং মেলবন্ধন রেখে চলার চেষ্টা করি আমি আমার যে বয়োজ্যেষ্ঠ এবং গুরুজন ব্যক্তি যারা রয়েছে তাদেরকে যথেষ্ট শ্রদ্ধা সম্মান জায়গায় রেখে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার কথা শুনি এবং তাদের চলতে পথ চলতে যে বিভিন্ন সমস্যা সম্মুখীন ওনারা হয়েছিলেন এবং সেই সমস্যাগুলো কীভাবে ওনারা কাটিয়ে উঠেছিলেন এইসব অভিজ্ঞতার কথা শুনে নিজেরা এ অনেক বেশি নিজেকে সম্পূর্ণ এবং নিজেকে অনেক বেশি অভিজ্ঞ জায়গায় নিজেকে পাই অভিজ্ঞতার জায়গায় আর সেই সঙ্গে তরুণ সমাজের জন্যে আমাদের আগামী দিনের যে প্রজন্ম তাদের জন্যে আমাদের যে নির্দিষ্ট অভাব অবধি যেই জিনিসগুলো থাকবে সেগুলো আমরা চেষ্টা করি সেগুলোকে বজায় রেখে তরুণ সমাজকে আরও বেশি প্রতিষ্ঠিত এবং সুসামঞ্জস্য জায়গায় নিয়ে যেতে